নমস্কার আমি একজন বাঙালি আমার নাম অর্পিতা সর্দার আমি খুবই গর্বিত বোধ করি যে আমি বাংলায় জন্মগ্রহণ করেছি এমন একটা কালচারের মধ্যে আমার জন্ম আমি বাঙালি হয়ে তো খুবই গর্বিত যেখানে কত মহান মহান ব্যক্তিরা জন্মেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর কাজি নজরুল ইসলাম শরৎচন্দ্র মুখোপাধ্যায় তারা নিজেদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে তারা সেই নিজেদের রক্ত দিয়ে শেষ বিন্দু পর্যন্ত লড়ে গিয়েছে যেই আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য ইংরেজদের হাত থেকে এই দেশ বাঁচানোর জন্য আমি সেখানে জন্মগ্রহণ করেছি সেই ভাষায় কথা বলতে পারছি আমি একজন বাঙালি বাঙালি হয়ে আমি খুবই গর্বিত বোধ করি হ্যাঁ পাশে পাশে অনেক ভাষাই আছে ইংলিশ হিন্দি সংস্কৃত সব ভাষাই শেখা দরকার কিন্তু বাংলা ভাষাটা আমার কাছে খুবই প্রিয় ভাষা আমি সব রকম ভাষাই হয়তো একটু একটু হলেও জানি ইংলিশ জানি পড়াশুনো করছি ইংলিশে পড়াশুনো হচ্ছে হিন্দিতে পড়াশুনো হচ্ছে সব জাগায় গেলে সব রকম ভাষারও ব্যবহার করতে হয় কিন্তু আমার মাতৃভাষা বাংলা আমি বাংলায় কথা বলতেও ভালোবাসি আমি বাংলা পড়তে ভালোবাসি বাংলায় কত সুন্দর সুন্দর গান আছে কবিতা আছে নাচ আছে কত ভালো ভালো গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান লেখা কাজি নজরুল ইসলামের গান কবিতা পড়তে খুবই ভালো লাগে সে সব জিনিসগুলো আমাদের বাঙালিদের মধ্যে বারো মাসে তেরোটা পার্বণ হয় প্রত্যেকটা মাসে কোনো না কোনো রকমের অনুষ্ঠান লেগেই থাকে আমাদের মাঝখানে সে সবগুলো পালন করতেও খুব ভালো লাগে কিছু দিন পরে দুর্গা পুজো আসছে আমাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পাঁচটা দিনের দুর্গা পুজোর আনন্দ আমাদের তিনশো ষাটটা দিন আমাদের অপেক্ষা করে থাকতে হয় সেই দিনগুলোর জন্যে পাঁচটা দিনে কত মজা করি আমরা কত জামা কাপড় কিনব নতুন নতুন এইগুলো সব বাঙালিদের মধ্যেই হয় হয়তো হয় অন্য জায়গায়ও হয় কিন্তু বাঙালিদের মতন এরকম আনন্দ কোথাও হয় না আমাদের ওই দিনগুলো কত সুন্দর না যাবে তার পরে কালী পুজো লক্ষ্মী পুজো কত রকম কালচার আছে কত বড় বড় মানুষরাও বাংলা শিখতে চায় যারা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারাও বাংলা ভাষাকে খুবই ভালোবাসে তারাও বাংলা শিখতে চান আমরা কতটাই না গর্বিত যে আজ আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারি বাংলা ভাষায় কথা বলে কত কিছু না করতে পারি বাংলায় জন্মগ্রহণ করেছি আমরা এর বেশি আর কী চাই আমরা খুবই গর্বিত বোধ করি যে আমরা একজন বাঙালি